মাছ ধরার পুরোনো বিষয় বলতে আমি ছোটোবেলা থেকে আমার ঠাম্মি আমাকে বলতো যে মৎস্যকন্যা মানে হাফ মাছ হাফ মানুষ এরকম একটা জিনিস আছে মাছেদের মধ্যে তো আমি কখনও ওটা বিশ্বাস করিনি কারণ যে জিনিস কখনও চোখে দেখিনি সেই জিনিস ক কী ক কখনও বিশ্বাস করা যায় যেমন পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষায় পাশ করেছি না করেছি এরকম করলে তো হয় না পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে জানা যায় যে হ্যাঁ পরীক্ষায় আমি পাশ করেছি তেমনই মাছ মৎস্যকন্যা আছে বলে আমি তো জানি না কারণ আমি তাকে দেখিনি এটাই হলো পুরাতন আধুনিক এ কথা আমি অনেক ছোটোবেলা থেকেই শুনেছি কিন্তু আমি বিশ্বাস করি না কারণ আমি তো তাকে কখনও দেখিনি তাই না এটাই পুরনো কাহিনী